হ্যালো হ্যাঁ দিদি বলছি আপনার দোকানে কি ঠান্ডার সোয়েটার হবে নতুন মডেলের ও আচ্ছা সেটা কোথায় ও কোন দিকে পড়বে হ্যাঁ দোকানে যাবো তো আমার সোয়েটার লাগবে নতুন মডেলের হ্যাঁ একটু বলে দিলে ভালো হয় কোন দিকে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি দোকানের সামনে এসে আপনাকে কল করবো হ্যাঁ ঠিক আছে তাহলে